হ্যালো হ্যাঁ বল আমি আর কিছুক্ষণ পর আর তুই কোথায় আছিস এখন আজকে বাজার যাবি কাল পরশু পরশু তো গিয়েলাম রে তোর বোনের জামা কিনে আনলাম দাঁড়া দাঁড়া এখনও বেতন ঢোকেনি কিছুদিন ওয়েট ঠিক আছে ঠিক আছে আর কিছুদিন তারপর আরে বাবা হবে হবে সব হবে একটু ধৈর্য ধর ঠিক আছে ঠিক আছে কখন যাবি ঠিক আছে আসতে আসতে আরো তোর মোটামোটি আরো আধঘণ্টা তারপর আর কোথায় কিনবি কোথায় সেই সব ঠিক করে রেখেছিস বিগবাজার বিগবাজারে আর কোথাও নয় আশেপাশে জামাগুলো ঠিক আছে ঠিক আছে আর জামাগুলো সব দেখে রেখেছিস কী কী নিবি কী কী না আর একটাই নিলে হবে তো না না একটা একটা না ঠিক আছে দুটো দুটো নে পরে আরো নিবি পরের মাসে ঠিক আছে ঠিক আছে আর কিছুক্ষণ আর কিছুক্ষণ আসছি তো ঠিক আছে ঠিক আছে আর আরে আরে না না ওরকম করিসনা তোর মা আমাকে ছাড়বেনা ঠিক আছে ঠিক আছে সব হবে আসি দেন একসাথে আর দশ মিনিট আর দশ মিনিট পর পৌঁছোচ্ছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আরে বাবা ঠিক আছে আজকে আজ ঠিক ঠিক আছে ঠিক আছে কোনো কোনো আজকে আজকেই কিনে দেব তোকে তিনটে হ্যাঁ চারটে নয় হুম ঠিক আছে নিশ্চয়ই নিশ্চয়ই আজ আসি হ্যাঁ একদম একদম সত্যি আজ আসি হুম ঠিক আছে বাবা ঠিক আছে আরে বাবা আসছি আসছি

হুম হুম ঠিক আছে না এলে তখন কিছু বলিস হুম হুম হুম রাখ